আমার স সবচেয়ে স্মরণীয় হল পুরী পুরীতে গিয়ে খুব মজা করেছি আনন্দ করেছি সমুদ্রে সান করেছি আমরা ফ্যামিলি গেছিলাম গিয়ে খুব আনন্দ করেছি সমুদ্রে তো উঠতেই চায় না চাইতাম না যাক তারপরে তো ঠাকুর দর্শন করা পুজো দেয়া ওখানে খাওয়া দাওয়া হোটেলে গিয়ে আর ওই জিভে গজা জিভে গজা রোজ অর্ডার দিয়ে দিয়ে বানিয়ে নিয়ে আসা আর খাওয়া তারপর তো বাড়িতে নিয়ে আসা হোটেলে খাওয়া দাওয়া খুবই মজা করেছি আনন্দ করেছি সবথেকে বেশি আনন্দ করেছি যে ভোরবেলা গিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে মা জেলেরা কত মাছ তুলে আনতো সেই মাছ নিয়ে আসতাম জ্যান্ত সব মাছ নিয়ে আসতাম এনে নিচ আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে নীচে দোকান ছিলো ওরা কেটে কুটে ভেজে দিতো আমরা খেতাম খুব মজা লাগতো খুব আনন্দ পেয়েছি